আজ থেকে বছর ছয়েক আগের কথা আমাদের স্কুলে স্পোর্টস ডেতে লং জাম্পের কম্পিটিশন হচ্ছিলো সেখানে স্বাভাবিকভাবে আমার বন্ধুদের সঙ্গে আমিও নাম লিখিয়ে দিই আমার বন্ধুরা কয়েকজন ছিলো যারা লং জাম্পে খুবই ভালো ছিলো তাদেরকে দেখে আমিও ট্রাই করি তিনবার করে সবারই সুযোগ ছিলো প্রথম দুবারে আমি অতোটা ঠিক ভালো করতে পারিনি তার কারণে আমি ভেবে নিই তৃতীয়বারে আমি একদম খুবই ভালো করে চেষ্টা করবো কিন্তু সেটা ছিলো আমার সবচেয়ে বড়ো ভুল তৃতীয়বার খুব জোরে লং জাম্প মারতে যেয়ে আমি সোজা যেয়ে পরি পাথরের উপরে যার কারণে আমার পায়ে সঙ্গে সঙ্গে একটা ক্র্যাক চলে আসে আমাকে সবাই মিলে হসপিটাল নিয়ে যায় এবং জানতে পারা যায় যে আমার পা ভেঙ্গে গেছে পায়ে স্বাভাবিকভাবে প্লাস্টার করা হয় এবং তারপর তিন মাস আমাকে ঘরে রেস্ট নিতে হয়েছিলো স্কুল কলেজ টিউশন সব বন্ধ শুধু একটা ছোটো বদ্ধ ঘরে আমাকে পায়ে প্লাস্টার নিয়ে তিন মাস থাকতে হয়েছিলো অনেক রকমের সমস্যা হয়েছিলো কিন্তু আমার বন্ধুরা মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসতো যার কারণে আমি খুবই ভালো লাগতো এই তিন মাস খুবই মুশকিলের সঙ্গে এবং খুব কঠিনভাবে কেটেছে আমার তারপর আস্তে আস্তে আমি সুস্থ হয়ে উঠি এবং নিজের স্বাভাবিক জীবনে আবার ফিরে আসি